আমি একবার অনেক বছর আগে নর্থ ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি অনেক রকম পাখি পশু ইত্যাদি দেখেছি সেখানে সেই সময় দেখতে গিয়ে আমি একটি ময়ূরের সম্মুখীন হই যাকে দেখে আমার মন খুব প্রসন্ন হয়েছিলো এই এমতো অবস্থায় তার ছবি তোলার জন্য সব মানুষের মতনই আমিও তাকে তার ছবি তোলার জন্য পাগল হয়ে গেছিলাম এবং তার ছবি তুলতে যখন আমি তার কাছে যাই তখন সে আমার দিকে আক্রমণ করতে আসে এমতো অবস্থায় আমি কোনো মতে ওখানে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি আমার জীবন রক্ষার জন্য কিন্তু পরে যখন আমি তাকে লক্ষ্য করলাম দেখলাম সেই ময়ূরটি আমাকে ইচ্ছা করে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি তার কিছু বেবি ছিল সে ভেবেছে যে আমি তার বেবিদেরকে কিছু করে দেওয়ার জন্য এগিয়েছি বাট কিন্তু সেটা সেই সেটা ছিল না সেই এমন অবস্থায় আমি একটি বন্য পাখি কেমন হতে পারে তা আমি বুঝতে পেরেছিলাম আমার তো সাধারণত আমি শহরে থাকি তার জন্য আমি কখনও সেরকমভাবে পাখি দেখতে পারি না য কিন্তু যখন আমি গ্রামের বাড়িতে যেতাম সেখানে আমি অনেক পাখি দেখতাম যখন ফসল থাকতো সেই ফসলে নানাারকম পাখি উড়ে আসতো ঘুঘু শালিক ইত্যাদি পাখিরা সেখানে থাকত নানারকম পাখিরা এসে বসত ধান খেত নানারকম সবজিতে তারা থাকতো কিন্তু এখন যখন গ্রামের বাড়িতে যাওয়া হয় তাদেরকে এখন দেখতেই পাওয়া যায় না তারা যেন কোথায় বিলুপ্ত হয়ে গেছে সেই আগের মতন সেই দিন এখন আর নেই যখন পাখি বসলেই পাখিরা দলের পর দল এসে ধান খেতের ওপরে বসত এখন তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বিলুপ্ত হওয়ার কারণই কোথাও না কোথাও আমরা আমাদেরকে সচেতন হতে হবে এর জন্য তাছাড়া আমাদের চেষ্টা করে যেতে হবে যে এইসব পাখিরদেরকে এই জায়গা গ্রামের বাড়িতে বা বাইরের জায়গায়ও দেখার জন্য